হ্যালো ভালো আছিস হ্যাঁ এ এবার কোথায় ভর্তি হবি ভাবলি ও হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ ওখানেই যাবো আমিও শুনলাম নাকি ওখানে কলেজের সাবজেক্টগুলো সব ভালো আছে আর সব নিজে চয়েস করে নেওয়া যায় আর পড়াশুনোও বেশ মান বেশ ভালো শুনলাম ঠিক আছে আর কখন যাবে ঠিক আছে আর একজন যাবো বলছিলো বেশ দেখি ওকে একবার ফোন করে দেখবো

হ্যাঁ হ্যাঁ কিসে যাবি ঠিক করলি বাসে কিসে যাবি সব হ্যাঁ আবার দশটার মধ্যে পৌঁছাতে হবে ওখানে হুম দশটা নয় তার আগেই আমরা ঢুকবার চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে তাহলে ওখানে গিয়ে আমরা ফর্ম টর্ম নেবো তারপর কি কোথায় জমা দেব কি লাগবে সেগুলো ওখানেই জানতে হবে